আমার পরিবার বলতে আমার বাবা মা কাকা কাকিমা এবং দাদু দিদা আমার বাবাই বড়ো এবং আমার আমি ছোটোর থেকে যেহেতু বাইরে পড়াশুনা করেছি সেহেতু আমার কাছে বন্ধুরা আমার একটা পরিবারেরই পরিবারই কারণ ছোটোর থেকে যেহেতু বাইরে রয়েছি বাবা মার থেকে বাবা মার সঙ্গে সময় কাটানোর থেকে বন্ধুদের সঙ্গেই সময়টা অনেক অনেক সময় কাটিয়েছি যেহেতু আমাদের নিজের বন্ধুদের একটু একটু বন্ধু রয়েছে যাদেরকে নিজের ভাই ভাই বলতেও কোনো দ্বিধা আসেনি কয়েকটা বন্ধুদের কাছে এমনইভাবে হেল্প পেয়েছি আবার কয়েকটা বন্ধুর কাছে অনেক রকম মানে আলাদা টাইপও পেয়েছি কিন্তু কয়েকটা বন্ধু এ এতো এমন ভাবে মিশেছে যে তাদেরকে ভাই বলতেও কোনো প্রবলেম নেই সব বন্ধুরা আমাদের অনেকটা পরিবারের মতো